আমাদের পশ্চিম বর্ধমান এলাকায় অনেকগুলি নদী আছে যেমন মাইথন পাঞ্চেত দামোদর ইত্যাদি যার মধ্যে একটি কাছাকাছি নদী হল দামোদর এই নদী খুব পরিষ্কার থাকে কিন্তু চড়ুইভাতি পার্শ্ব এলাকায় লোকেরা জলে নোংরা ফেলে জল দূষণ করে দামোদর জল দামোদরের জল রক্ষণাবেক্ষণ করা হয় এবং লোকেরা এই জলকে পানীয় হিসেবে ব্যবহার করে বর্ষাকালে বেশি বৃষ্টির জন্য দামোদরের জল ওপরে উঠে উঠে যেত যাতে ফসল নষ্ট হয়ে যেত তাই জন্য দামোদর দামোদরে একটি ড্যাম তৈরি করা হয়েছে এবং গ্রীষ্মকালে বা শীতকালে এই নদীতে মাছও ধরা হয় তাছাড়া শীতকালে বা গ্রীষ্মকালে এখানে নৌকাও চড়ে লোকেরা